আমার লেখার প্রক্রিয়া একদম অন্য ধরনের সবার থেকে আলাদা আমি আমার লেখার রূপলেখা খসড়া নিজে নিজেই সংশোধন করতে পারি আমার লেখার খসরা রূপরেখা অন্য ধরনের হয়ে থাকে সে জন্য আমি নিজেই সংশোধন করে নিই প্রথম আমি খসড়া অনেকবারই লিখেছি তো লেখার সময়ে আমি আমার আমার থেকে বড় বড় দাদা দিদিদের পরামর্শ নিই কারণ তাদের লেখা আমার থেকে অনেক ভালো হয় তাদের লেখার প্রক্রিয়া দেখেছি অনেক সুন্দর সেই জন্য আমি তাদের কাছ থেকে পরামর্শ নিয়ে থাকি যাতে আমার লেখাটাও তাদের মতো সুন্দর আমি করতে পারি তাদের লেখার প্রক্রিয়াটা যেহেতু সুন্দর তাদের কাছ থেকে পরামর্শ নিয়ে লিখলে আমারও ভবিষ্যতে লেখাটা সুন্দর হতে পারে আমি আমার লেখাটা সুন্দর করার জন্য তাদের কাছ থেকে পরামর্শ নিতে যাই যাতে ভবিষ্যতে আমার লেখাটাও সুন্দর হয়ে থাকে